আমি যে প্রোডাক্টটি ব্যবহার করেছিলাম এবং ওটি লাগানোর সাথে সাথেই আমার মুখটা খুব চুলকাচ্ছিল এবং মুখে খুব র্যাশ বার হয়ে গিয়েছিল এবং মুখের মধ্যে ছোট ছোট দানাও বার হয়ে গিয়েছিল সাইজ অনেকে আমাকে বন্ধ করে ছিল যে এই প্রোডাক্টটি আমি যাতে ব্যবহার না করি কিন্তু তা সত্ত্বেও কেনার পর আমার মুখে দেখি প্রচুর প্রবলেম হল সেই অসুবিধার জন্য আমি এই প্রোডাক্টটি আমার একদমই পছন্দের নয়